আমি রান্না করার সময় বিভিন্ন রকমের পাত্র ব্যবহার করি সাধারণত মাছ ভাজা বা সবজি আলু ভাজা বিভিন্ন রকমের ভাজার জন্যও আমার বাড়িতে একটা আলাদা কড়াই আছে সেই কড়াইতে আমি অন্য রকম কোনো রান্না বান্না করি না শুধুমাত্র ভাজার জন্য সেই কড়াইটা রাখা হয়েছে আমার বাড়িতে আমার ফ্যামেলির মানুষ অনুযায়ী আমার ভাতের হাঁড়ি আছে এবারে যখন বাড়িতে অনেকজন লোক আসে লোক কুটুম আসে তখন তার জন্য একটা বড়ো হাঁড়ি আছে লোক কুটুম এলে বড় হাঁড়িতে রান্না করি আর এমনি বাড়িতে রান্না করার জন্য তরকারি রান্না করার জন্য একটা কড়াই আছে একটা ছোটো হাঁড়িও আছে যখন যেটা মনে হয় সেটা ব্যবহার করি এবার বাড়িতে লোক কুটুম এলে বড়ো সাইজের কড়া আছে বড়ো সাইজের হাঁড়ি আছে এমন কি ডাল রান্না কর ডাল রান্না করার জন্যেও আমার বাড়িতে আলাদা হাঁড়ি আছে চা করার জন্যও একটা ছোট্ট হাঁড়ি আছে এছাড়াও আছে দা বঁটি ছুরি বঁটি দিয়ে তো বিভিন্ন রকমের সবজিটা কাটি আর দা দিয়ে কোনো মাছের বা মাংসের হাড়টার কাটা না গেলে সেটা দা দিয়ে তো কোপ বসাতেই হয় দা দিয়ে ছোটো টুকরো টুকরো করতে হয় আর ছুরি দিয়ে মাঝেমাঝে ওই বরবটি পেঁয়াজ এগুলোও ছুরি দিয়ে মাঝে মাঝে কাটতে হয়